হ্যাঁ আমি মাছ ধরতে যাওয়ার সময় যদি বা জালে মাছ ধরি তাহলে জাল নিয়ে যাবচ বালতি নিয়ে যাব আর যদি বা কোনো দিন কোনো সময় ছিপ ছিপে মাস ধরি তাহলে একটা ছিপ নিয়ে যাব ছিপ নিয়ে একটা বালতি নিয়ে যাব আটা মেখে রাখা জল দিয়ে আটা মেখে রাখা একটা চার নিয়ে যাব সেটা আমি বড়শিতে গেঁথে সেটাতে মা সেটা দিয়ে মাছ ধরব বসার জন্য একটা জায়গা নিয়ে যাব এভাবে আমি নিয়ে যাব সব কিছু আর যদি বা কোনো জায়গায় বন্যাতে ভরে যায় সব ইয়ের ফিশারি এক জায়গা হয়ে যায় তাহলে আমি সেখানটায় বড় বড় খেপলা জাল নিয়ে গিয়ে আমি সেখানে মাছ ধরব আর যেটা করব যে অন্যদের কাছ থেকে যদি বা কোনো দিন কোনো সময়ে ওই চাক জাল বলে বেড কী বলে বেড জাল আবার সুতুলি জাল ওগুলি বসিয়ে আবার মাছ ধরা যায় আর এগুলো দিয়ে আমি মাছ ধরব এগুলো নিয়ে যাব ভ্রমণের জন্য আর যেটা আছে আমি আমার রুটিন বলতে কোনো কোনো কিছুই নেই যেটা আমার প্রতিদিনের প্রতিদিন তো মাছ ধরি না তাই জন্য করে আমার রুটিনও কোনো নেই